আমি আমি আমাদের ভারতকে পছন্দ করি ভারতবাসীকেও পছন্দ করি তাই এই ভারতে যখন মানে ক্রিকেট খেলা হয় সেটাও দেখি আমাদের ছেলেরা বা আমাদের মানে এই ভারতবর্ষ এলাকার ছেলেরাও সবাই খুশি থাকে মানে এই ক্রিকেট খেলা ভারতবর্ষে যখন খেলা হয় অস্টেলিয়ার সঙ্গে তখন আমরা কী ভাবি যে আমাদের ভারতবর্ষে মানে জিতুক এটাই আমরা চাই এইসবে মানে খেলাটা খুব প্রিয় খুব ভালোই লাগে মানে অনেক সময় মানে দেখা যায় যে আমাদের ভারতে ছেলেরা খেলছে খেলতে খেলতে যখন একটু মানে রান কমে যায় তখন আমাদের মনে টেনশান হয়ে যায় যে কীভাবে আমাদের ছেলেরা মানে আগিয়ে যাবে অস্টেলিয়ার থেকে সেইভাবে আমরা মানে খেলাকে মানে খেলা খুব ভালোবাসি সাধারণত আমাদের মানে দেশ পাড়াগাঁয়েও ছেলেরাও এই খেলাটাও ভালোবাসে তারাও মানে নিজেরা নিজেরাও ছোটো খাটো দলে এখানে খেলাও দেয় সেই খেলাতেও আমরা দেখি মানে দেকি খুব ভালো লাগে যে ওরা রান নেয় দৌড়াতে দৌড়াতে খুব মজা লাগে দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে রান নিচ্ছে খুব মজা লাগে তারপরে যখন মানে দেখা যাচ্ছে যে ছয় মারছে তখনও খুব ভালো লাগে আরও সবাই হাততালি দেওয়া হয় সবাই মজা করি খুব ভালো লাগে তাই আমি মানে এই ভারতকে কে ভালোবাসি এই ক্রিকেট খেলাকেও ভালোবাসি